পশ্চিম মেদনীপুর জেলার বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থান আছে যেমন কংসাবতী নদী ব্যারেজ বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম ক্ষুদিরাম বসুর জন্মস্থান মহুবনি গ্রাম ইংরেজ আমলে নীল চাষিদের ফাঁসি দেওয়া হতো সেই ঐতিহাসিক ফাঁসিডাঙ্গা চন্দ্রকেতু রাজার রাজবাড়ির ভগ্নাবশেষ নারাজুল রাজার রাজবাড়ির ভগ্নাবশেষ মেদনীপুরে রাজা নরেন্দ্রলাল খানের গোপ প্যালেস ইত্যাদি